ব্যাঙ্কিং বা বিমা সংক্রান্ত বিষয়ের জন্য আমরা অনলাইনের থ্রু দিয়ে যোগাযোগ করি বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে চেক বুক ইস্যু করা বা কোনো ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট সেভিংসের সূচনা করা সেগুলো আমরা অনলাইনের মাধ্যমেও করতে পারি আমরা ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চে গিয়েও আমরা সেই কাজটা করতে পারি পশ্চিমবঙ্গে বিমা ক্ষেত্রে এজেন্টের মাধ্যমেই আমরা সাধারণত বিমা ক্রয় করে থাকি তাছাড়াও আমরা আবার অনলাইন পরিষেবার মাধ্যমে ওই সমস্ত বিমা কোম্পানিগুলির ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও আমরা বিমা কিনতে পারি এবং বিভিন্ন ছোট ব্যাঙ্ক আঞ্চলিক ব্যাঙ্ক যেমন গ্রামীণ ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক বা এডুকেশনাল লোন এগুলোও আমরা ব্যাঙ্কের থেকে পাই তার জন্য আমরা ব্যাঙ্কে ব্রাঞ্চে গেলে বিভিন্ন ব্রাঞ্চে গেলে সেখানে আমরা তার সমস্ত ও ওই সংক্রান্ত তথ্য জানতে পারি তাছাড়া ওই ব্যাঙ্কের ওয়েবসাইটের থেকেও আমরা ওই সমস্ত তথ্য জানতে পারি তো সেই সুবিধাগুলো রয়েছে এছাড়া বিভিন্ন এটিএম পরিষেবা রয়েছে যেখান থেকে আমরা টাকা তুলতে বা টাকা জমা দিতে পারি এছাড়া ব্যাঙ্কেরও বিভিন্ন শাখা কেন্দ্র আমরা দেখেছি সেই একটা একটা শাখার উপশাখা কেন্দ্র যেটা বিভিন্ন জায়গাতেই রয়েছে এবং সেখান থেকেই আমরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা বা সাধারণ যে সমস্ত রোজকার কাজকর্ম সেগুলো আমরা করতে পারি